আমার মতে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো বিশ্বযুদ্ধ হয়েছিল বিশ্বযুদ্ধ বড় বড় বড় শক্তিশালী পরমাণু ব্যবহার করেছিল সেই পর পরমাণুর বোমার আঘাতে জাপান পুরো নষ্ট হয়ে গিয়েছিল জাপানের প্রচুর মানুষ মারা গিয়েছিল হিরোশিমা নাগাসাকি ওই শহর পুরো ধ্বংস হয়ে গিয়েছিল এবং সেখানে আজও বাচ্চার জন্ম বিকলাঙ্গ সেই জন্মায় যার যার জন্যে আমি দুর্ভাগ্য মনে করি যার জন্যে আমার দুঃখজনক একটা ঘটনা আমি মনে করি